আমার গ্রামে অবশ্যই সেচের সুবিধা আছে এখানে সাধারণত নলকূপ নেই যে সুবিদাগুলো আছে তার মধ্যে অন্যতম হলো পুকুর খাল বিল এগুলো আছে এখানকার অবস্থা অতোটা ভালো নয় এই কারণেই কেননা যেহেতু এখানে শ্যালো মেশিন নেই সেই কারণে এখানে সব রকম চাষ করা যায় না যেহেতু এখানে নোনা জায়গা সে কারণে এখানে একটাই ফসল হয় কিন্তু কোনো কোনো চাষি আছে তারা দুবার ফসল চাষ করে তার মধ্যে আছে ধান তরমুজ আলু বিভিন্ন ধরনের লাগিয়ে বিবিন্ন ধরনের ফসল লাগিয়ে থাকে যেখানে যেরকম জলের ব্যবস্থা তারা সেরকমভাবে চাষবাস করে বেশিরভাগ জমিতে জলের ব্যবস্থা সাধারণত যেভাবে করা হয় সেটা হলো পুকুরের জল বা খালের জল কিন্তু যাদের জমি পুকুর বা খাল থেকে দূরে তারা সাদারণত কোনো চাষ করতে পারে না সেক্ষেত্রে তাদের জলের অনেক সমস্যা হয় সেচের জমিতে যেসমস্ত ফসল ফলানো হয় তার মধ্যে আসে ধান বেগুণ ঢ্যাঁড়শ ডাল আলু গাজর বিট টমেটো কাঁচালঙ্কা বাঁদাকপি ফুলকপি বিভিন্ন ধরনের ফসল লাগানো হয়